ভারতে অনেক জায়গা আছে ঘোরার যেমন রাজস্থান আছে কাশ্মীর আছে পুরী আছে সুন্দরবন আছে এবার যে যেখানে যাওয়ার ইচ্ছা হয় কারুর যদি বন দেখার ইচ্ছা হয় বা পশু পাখি সে সুন্দরবনে যেতে পারে সুন্দরবনে ওখানে মনোরম জায়গা আছে সেখানে গিয়ে ঘোরাফেরা করে সুন্দরবন দেখতে হয় কেউ যদি পাহাড় দেখার ইচ্ছা হয় তো কাশ্মীরে চলে যাবে সেখানে গেলেও পাহাড় দেখতে পাবে এবং সেখানে বরফ আছে বরফের সাথে সেখানে আনন্দ নিতে পারবে আর যদি মন্দির দেখার ইচ্ছা হয় তো কেদারনাথ চলে যাবে কেদারনাথে গেলে উঁচু মন্দির আছে পাহাড়ি রাস্তা আছে সেখানে গিয়ে অনেক কিছু ঘুরতে পারবে